হ্যাঁ বল কী কচ্ছিস পড়াশুনা করছিলিস এই তো আমিও বসেছিলাম একটু বইটা খুললাম দিয়ে আবার বসলাম দিয়ে আই শুনেছিস তোদের ওখানে একটা ওই ইয়েতে বহরমপুরে স্টার কোচিং সেন্টার বলে নতুন কোচিং সেন্টার খুলেছে তো ওকানে অনেক টিচার নিচ্ছে হ্যাঁ হ্যাঁ নতুন টিচার নিচ্ছে তো অ্যাপ্লাই করলে ভালো হতো তো পড়াশুনার পাশাপাশি একটু কিছু টাকাও আসতো বাড়ি থেকে তো আর দিচ্ছে যা হুঁ হ্যাঁ বাড়ি থেকে অনেক চাপ হয়ে যাচ্ছে হুম হ্যাঁ হ্যাঁ তালে ওখানে হ্যাঁ তাও কিছু আসতো হ্যাঁ ইনকাম হ্যাঁ হ্যাঁ তো ওই তাহলে ওখানে অ্যাপ্লাই করতে হবে করি নিয়ে দেখি কি কি লাগছে অ্যাপ্লাই করতে আর ডেটটা কবে হ্যাঁ হ্যাঁ তাই হুম একটু জানাবো তোকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম ওই যে হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ আর হুম হ্যাঁ সবই হবে আমাদের হ্যাঁ আমাদেরও পড়াশোনার মাঝামাঝি তবু এইটা পার টাইম একটা জব হয়ে যাবে হুম হ্যাঁ প্রচুর খরচা হয়ে যাচ্ছে বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে দিচ্ছে তাও ধর নিজেও করতে পারলে বেশি ভালো হতো নিজের ইনকাম একটা আলাদা ব্যাপার দেখা যাক এখন চেষ্টা হ্যাঁ চেষ্টা তো করতে হবে হুম হুম দেখা যাক মালিকের নাম্বার ছিলো দেখব আমি এখন একটা এই ওই বিভিন্ন ইয়েগুলো দিয়ে পোষায় না অ্যাপ্লাইগুলো ওগুলো মোবাইলে দিয়েছিলো তো দেকছিলাম তো মনে হল দেখছি তোকে ফোন করে দুজন হুম হ্যাঁ পাঠিয়ে দেবো দুজন টিচার লাগবে বলছে তো ভালো যদি হয় তালে ই করে দিব আর পরিচিতও আছে আমার একটু যদি বলে কয়ে হয়ে যায় ওখানে আর ইটাও অনানিয়ামটাও ভালো দিবে হ্যাঁ বলছিলো অনারিয়ামটাও ভালো আছে হ্যাঁ না সকালে না তোর এই ডে তে দশটা থেকে এই সাতটা পর্যন্ত ছুটিও আছে না প্রতি দিন না সপ্তাহে চার দিন ছুটিও আছে হুম হ্যাঁ তো ওই ছুটি দিবে যেদিন কলেজ থাকবে সেদিন হয়তো ছুটি নিয়ে নিলাম পরে হয়তো মেকআপ হয়ে গেল আর এগুলো ওই সরকারি না বেসরকারি কোচিং সেন্টারের মতো আর হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোচিং হ্যাঁ হ্যাঁ আর কোচিং এরও তো অনেক টাইম থাকে হয়তো বাচ্চারা কেউ সকালে পড়ে কেউ এরম তিন চার ভাগে ভাগ থাকে তো এবার ডিটেলসে জানা নাই এখন গিয়ে জানতে হবে যে ব্যাপারটা যে কী হবে তালে কি হ্যাঁ অ্যাপ্লাইটা করা যাবে হ্যাঁ ঠিক আছে হুঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেরকম যদি হয় তাহলে করবো হ্যাঁ হ্যাঁ হুম হুম দিয়ে পড়াশোনা হুঁ হুঁ হুঁ পড়াশোনা কেমন করছিস হুম আছে কালকে যাই নি আমি অনেক দিন থেকে যাই নি অনেক দিন থেকে কলেজ যাই নি দেখি যেতে হবে কলেজ না গেলে তো হবে না ওইটাই আমি ই করছিলাম সার্চ করছিলাম দিয়ে ওইটাই দেখছিলাম তো ভাবলাম যে দেখি তোকে একবার জানাই যদি করিস তালে ভালো হবে একসঙ্গে দুজনে করা হবে একসঙ্গে হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ এতো হুম হুম হুম হুম হ্যাঁ একসঙ্গে থাকতে গেলে একটু তো ই হবে একটু দেখি এখন স্যারকে বলে প্রিন্সিপালকে যদি হয় এই কাজটা তো তাহলে জয়েন করে নেবো হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই আছে ওরা তোর সো হ্যাঁ নার্সারি থেকে মর্নিং এ নার্সারি হয় তারপরে তোর এই আপারটা হয় তো এখন কোনটায় জয়েন করাবে দেখি আপারটা হলেই ভালো হয় কারণ আমাদের সাবজেক্টগুলো তো আপারের প্রশ্নগুলো থাকে তালে আমাদের রিভিশনটা থাকবে ওই জন্য আমি আপারটাকে প্রেফার করি ঠিক আছে হ্যাঁ আমি তালে জানাবো তোকে কি হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে